আমি দশ দিন আগে বাজারে গিয়েছিলাম সেখান থেকে একটা চার্জার কিনে এনেছিলাম কিন্তু দোকানদারটা দাম বেশি নিয়ে নিয়েছে দাম অনুযায়ী চার্জারটা বিশেষ ভালো না চার্জ হতে অনেক টাইম লাগে আর এই চার্জারটা দিয়ে চার্জ করলে ফোনে নানা ধরনের সমস্যা হচ্ছে চার্জও বেশিক্ষণ থাকে না দামটাও অনেক বেশি ছিল